আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের বাড়িতে চাষবাসের সাথে সাথে পশুপালনও হয় এবং এখানে আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এতরকমের পশু আছে এবং আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে দেখে আসছি পশুপালন করতে গেলেও বিভিন্ন নিয়ম পালন করতে হয় পশুদেরকে বিভিন্ন রকম নিয়মকানুন মেনে তাদেরকে রাখতে হয় না তো তারা মারা যায় তাই গবাদি পশুর অনেক রকম যত্ন নিতে হয় যেমন যখন নতুন বাচ্ছা হয় তাদেরকে ঠান্ডা যাতে না লাগে তাদেরকে বিভিন্ন রকম ওষুধ খাওয়া যদি দুধ টেনে না খেতে পারে তাদেরকে মার কাছ থেকে দুধটা নিয়ে সেটা রিফিলে করে খাওয়ানো এবং তাদের প পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কি সেটা দেখা যদি রোগ হয় তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া এরকম বিভিন্ন রকম কাজ করতে হয় তাছাড়া বাচ্চা হওয়ার আগে গরু বলুন ছাগল বলুন আর ভেড়া বলুন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় প্রথম যে গরু বাচ্চা দেয় সেই গরু অসুখেও পড়তে পারে বা তারা হয়তো ঠিকঠাক বাচ্চা দিতে পারছে না তার জন্য তাদেরকে অনেক রকম ওষুধ খাওয়াতে হয় যাতে বাচ্চাটা ঠিকঠাক হয়ে যায় এবং গর্ভবতী থাকা অবস্থায় গরুকে সঠিক খাদ্য দিতে হবে না তো বাচ্চা অপুষ্ট বাচ্চা হবে এবং বাচ্চাটা পরে মারাও যেতে পারে এবং সেই বাচ্চা যাতে কষ্ট না পায় তার জন্য তাকে যত্ন নিতে হবে এবং সারা দিন তাদেরকে উপযুক্ত খাদ্য যাতে অন্য কিছু খেয়ে রোগে না পড়ে এবং মারা না যায় তার জন্য উপযুক্ত খাদ্য যেগুলো খেলে তাদের শরীরে কোনো সমস্যা হবে না সেইগুলো করতে হবে তাদের তাদের যে থাকার জায়গা ঘর সেটাকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে যাতে রোগ জীবাণু না আসে তাদেরকে সময়মতো জল দিতে হবে এই সব কাজ করে পশুদেরকে বাঁচিয়ে রাখতে হবে